হ্যালো আমি পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হসপিটাল থেকে রাজীব বলছি আপনি কি অঞ্জলি ব্যানার্জি ম্যাডাম আমি বলছিলাম টোকেন কাটা ছিল আমার অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি আপনি এখনও আসার নাম করেননি দেখুন না তাড়াতাড়ি আসার চেষ্টা করুন না না এ অপেক্ষা করা তো চলবে না এতক্ষণ অপেক্ষা করে আছি আপনি দেখুন তাড়াতাড়ির মধ্যে আসার চেষ্টা করুন আপনি দেখুন সাড়ে নটায় টাইম দেওয়া আছে এখন বাজছে বারোটা এটা কোনও টাইম হচ্ছে তার জন্য তো ফোন করলাম যে আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন এখানে যন্ত্রণা বেড়ে যাচ্ছে আমার পেটের আপনি আসার চেষ্টা করছেন না এলে তো একটা আপনি টাইমের গুরুত্বটা তো দেখুন ম্যাডাম একটু চা আসার চেষ্টা তো করুন তাড়াতাড়ির মধ্যে এখানে আমার পেটের যন্ত্রণা বেড়ে যাচ্ছে না আপনি ওইখানে আছেন আলাদা কাজ করছেন আপনার তো এটা ডিউটি আছে না এইখানে দেখুন তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করুন অনেক অসুবিধা হচ্ছে তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করুন এটা এটা ঠিক নয়

হ্যাঁ মুড়ি খেয়ে এসেছি ভারি খেয়ে এসেছি পেট ভর্তি খেয়ে এসেছি বেশ কিছু দিন থেকে হচ্ছে আজকে অনেকক্ষণ ধরে বসে আছি বলে যন্ত্রণা বেড়ে যাচ্ছে আমার আপনার তো টাইমের কোনও ঠিক নেই আসে কোনও দেখবার চেষ্টাও তো নেই না না তখন যন্ত্রণা ছিল না একবার আসে চেয়ে একবার এসে কোন এক একবার আসে করে আমি দেখিয়ে গেছি সে টাইমে কিছু ওষুধ দেওয়া হয়েছিল তো সেগুলা খেয়ে এসেছিলাম কিন্ত আপনার তো নাম আসার নাম নেই কোনো ডিটেলসে ডিটেলসে আপনাকে আমি কি বলবো যে আমার ব্যথা যন্ত্রণা তো বেড়েই যাচ্ছে আপনাকে কতবার বলবো একবার এসে এখানে কোনো প্রশ্ন চলছে কি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনি দেখুন অন্য কাউকে কোনও ডক্টর বা কাউকে বা পাওয়া যেতে কি পারে কি এখন দেখুন

বলুন কি বলছেন প্রায় দু তিন মাস থেকে একবার ওষুদ এখানে থেকে নিয়ে গিয়েছি আর একবার চেক আপ করাতে এসেছিলাম ডেট দিয়েছে তার জন্য এসেছিলাম সাড়ে নটায় বলেছিল এসে যাবে নয়তো পরে লাইন পাওয়া যাবে না কি না সবার থেকে লাইনে আগে আছি কিন্তু আপনার আসার কোনও নাম নেই